আমনি কি সোনার দোকানদার বলছেন আমি একটু সোনা দানা কিনতে চাই তোমার দোকান থেকে তা এখন তোমার সোনার ভরি কত করে চলছে আর কী বললাম যে আর তোমার দোকানে এমনি সোনা দানা একটু ভালো কোয়ালিটির পাওয়া যায় তো সেই জন্য তো বলছি আমি ওই হার আংটি টাংটি কিনবো বুঝলে হার আংটি আরও আছে ভালো কিছু সে কিনবো